এটা কি থেকে কেয়াস বেকার থেকে বলছেন হ্যাঁ বলছি আমার একটা ওয়ান পাউণ্ডের কেক লাগবে না আমার কাছে তেমন কোনো ফটো নেই চকলেট ফ্লেবারে করবো আপনি যেরকম পারবেন তেমন করে দেবেন জন্মদিনের হ্যাঁ আমার ভাইয়ের জন্মদিন তাই আমার ভাইয়ের নামটা লিখে দিন আদিত্য

বারসাত বাসস্ট্যান্ডের ওখানে যাবেন আমি ওখান থেকে নিয়ে নেবো বলছি কেকের দামটা কত হবেন একটু বলুন পাঁচশো তিনশোর মধ্যে হবে না দেখুন না একটু কমালে ভালো হতো পাঁচশো অনেক হয়ে যাচ্ছে সাড়ে চারশো বলছেন এটাও অনেক হয়ে যাচ্ছে চারশোর মধ্যে তাহলে বলুন আচ্ছা ঠিক আছে ওরকমই করে দেবেন রাখছি